আমাদের এলাকায় অনেকগুলি ব্যাংক আছে তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল এস বি আই ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক দ্বিতীয় হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তৃতীয় হল ইউকো ব্যাংক চতুর্থ হল তমলুক কোঅপারেটিভ ব্যাংক তারমধ্যে আমার মনে হই যে ইউকো ব্যাংক আর এস বি আই ব্যাংকে ঋণ করা খুবই সহজ এবং সেইখানে খুব কম সুদে খুব ভালো রকম ভাবে লোন পাওয়া যেতে পারে আমি বেশিরভাগ ক্ষেত্রে কোনোদিনও ঋণের জন্য আবেদন করিনি কিন্তু আমার এক দাদা আছে সে শুনেছিলাম কার লোনের জন্য আবেদন করেছিল ইউকো ব্যাংকে আর এস বি আই ব্যাংকে আমি অনেক জায়গায় পড়েছি যে খুবই কম ঋণে এবং খুবই কম টাইমের মধ্যে সিকিয়োর ভাবে লোন দেওয়া যায় তাই আমার মনে হয় ঋণের জন্য ও বিমার জন্য এস বি আই ব্যাংক ও ইউকো ব্যাংক আমার কাছে আমার জেলার মধ্যে সবচেয়ে ভালো আমি সরকারি ব্যাংককে বেশি পছন্দ করি কারণ সরকারি ব্যাংক আমার মতে বেশি সিকিয়োর এবং সেফ